বাংলায় আমরা কথা বলি তো আমাদের বাংলা ভাষার সাথে অনেকটা মিল আছে হিন্দি ভাষার হিন্দি হিন্দি ভাষা বাংলা ভাষা মিল থাকার জন্য আমরা অনেকটাই হিন্দিতে কথা বলতে পারি আমরা বাংলা মিডিয়ামে পড়ি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ি না তবুও কিন্তু হিন্দি শিখে যাই কারণ বাংলার সাথে মিল আছে বলে হিন্দিটা আমরা শিখে যাই কিন্তু আমার কাছে মনে হয় বাংলাটাই আমি ঠিক জানি ঠিক পারি বাংলা ভাষাটাই আমার কাছে শ্রেষ্ঠ ভাষা